হ্যালো না না আমি ফি আরে আরে ফিরতে হবে বেরোবার আগে আমাকে একবার বলবে যা আচ্ছা মানে বলছি যে কটার মধ্যে নিই দিয়ে গেলে ভালো হবে না না আমি বার আমি আমি বাড়িতে আসবো বাড়িতে এসে তালে তুমি একটা কাজ করো কী কী মাছ কী মানে বড়ো মাছ ছোটো মাছ মিলিয়ে কী সাইজের মাছ আনতে হবে বুঝলে তার একটা মোটামুটি আইডিয়া করে লিখে রাখো যে কতোটা করে আনতে হবে কো মানে কী কী মাছ বড়ো এবং সেরম ক দিনের জন্য তাহলে আমার সুবিধা হবে না তুমি কি বড়ো বড়ো মাছও বড়ো মাছও তার সে মানে রেখে দেবে ফ্রিজে রাখবার জন্য না না না না না না না না আমি আসছি আমি আসবো আসবো আমি চলে আসছি এই মানে এসে বা বা বা বা মানে বাজারে যাবো বাজারে গিয়ে তুমি একটা লিস্ট করে রাখো কী কী মাছ লাগবে কতোটা করে লাগবে ব্যাস আর কিচ্ছু করতে হবে না তারপরে আমি বে দেখে নিয়ে আসবো ঠিক আছে আমি আসছি বাড়িতেই বাড়িতেই ফিরছি বাড়িতেই ফিরছি আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে হুম হুম হুম হুম ঠিক আছে